হ্যাঁ সবিতা রেস্টুরেন্ট থেকে বলছেন দেখুন আমি খানিক্ষন আগে একটা অর্ডার করেছিলাম হ্যাঁ চারটে চারটে রুমালি রুটি আর একটা চিকেন চাপ তো আমি ওই অর্ডারটাকে একটু মডিফাই করতে চাই আপনি ওই অর্ডারটাতে চারটে রুমালি রুটির জায়গায় দুটো রুমালি রুটি পাঠাবেন হ্যাঁ দুটো রুমালি রুটি লাগবে হ্যাঁ চিকেন চাপ যা ছিলো তাই থাকবে দুটো রুমালি রুটি আর একটা চিকেন চাপ আপনি ওইটাকে একটু পার্সেল করে পাঠাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখুন আমি ওই সুইগির থ্রু দিয়ে অর্ডার করেছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনলাইনে হ্যাঁ হ্যাঁ দেখুন ওই পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট আগে পনেরো কুড়ি মিনিট আগে আমি অর্ডার করেছিলাম হ্যাঁ আপনি আপনি দেখুন অ্যাপটাতে আপনাদের আপনাদের রেস্টুরেন্টের ওখানে সাইটে দেখতে পাবেন

হ্যাঁ একটু আগেই একটু আগেই একটু পনেরো কুড়ি মিনিট আগে দেখুন হ্যাঁ আপনি আরও কয়েকটা অর্ডার নিচের দিকে দেখুন দশ পনেরো মিনিট আগে কয়েকটা অর্ডার দেখুন ওখানে আপনি দেখতে পাবেন হ্যাঁ পেয়েছেন তো হ্যাঁ ঠিক আছে ওই ওই অর্ডারটাতেই রুটির পরিমাণটা কম হবে হ্যাঁ রু হ্যাঁ চিকেনটা যেরকম ছিলো সেরকমই থাকবে রুটির পরিমাণটা একটু কম হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না ওই অ্যাড্রেসেই পাঠাবেন যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসেই পাঠাবেন আর লোকেশানে কোনও সমস্যা হলে গ আপনি ফোন নাম্বারে কল করে নেবেন হ্যাঁ ওই নাম্বারে কল করে নেবেন ওকে